পোলট্রির ব্যবসা করলে প্রচুর পরিমাণে অর্থ পাওয়া যায় এছাড়াও অন্য কাজ তো অবশ্যই করতে হবে নাহলে শুধু পোলট্রি ফার্মের জন্য বসে থাকলে আমাদের নিজেদের সমস্যার কোনো সমাধান হবে না যার কারণে পোলট্রি ব্যবসা করলে ঠিকই আছে কিন্তু তবুও আমাদের যেন আমরা এমনভাবে জীবিকা নির্বাহ করি যে আমাদের এই ব্যবসাতে সঠিক পরিমাণে মানে মুনাফা লাগাতে গেলে আমাদের অন্য কাজ তো অবশ্যই করতে হবে যার কারণে আমরা সেগুলো দিয়ে নিজেদের জীবিকা নির্বাহ করতে পারব কেন না পোলট্রি ফার্মও কাজ করলে ব্যবসা করলে সবসময় যে লাভবান হবো এমন তো কোনো কথা নেই অনেক সময় পোলট্রির বাচ্চাগুলো মারাও যায় সেগুলো লোকসান হয়ে যায় সেই জন্য অন্য কাজও আমাদের করতে হয় এই জন্য শুধু পোলট্রি ফার্ম ছাড়া অন্য কোনো কাজ আমাদের অবশ্যই করা উচিত যার কারণে আমরা প্রচুর পরিমাণে মুনাফা পেতে পারি